সভ্যতার ক্রমবিকাশে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলাধুলা ওইসব শৈশবের যেসব খেলাধুলা খেলেছিলেন আজকের বৃদ্ধরা সেসব খেলাধুলা না দেখতে পেয়ে তারাও এখন ভুলে গিয়েছেন বহু খেলাধুলার নাম এখন এক সময় গ্রামের শিশু ও যুবকেরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল তারা অবস অবসরের গ্রামের খেলাধুলা মাঠে দল বেঁধে খেলতে এ এসব খেলা খেলা আর খেলাধুলার মাধ্যমে শৈশবের দুরন্তপনা ছড়িয়ে থাকত ছেলেমেয়েদের কিন্তু মাঠ বিল ঝি ঝিল হারিয়ে যাওয়া আধুনিক আধুনিক সভ্যতার ছোঁয়ায় ও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে এসব খেলাধুলা গ্রামীণ খেলাধুলা আমাদের আদি ক্রিয়া সংস্কৃতি এ এইসব খেলাধুলা এক সময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহো বহন করত বর্তমান গ্রামীণ খেলাধুল খেলা বিলুপ্ত হতে আজ অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন খোদ অজ পাড়া গাঁয়ে সবচেয়ে বেশি প্রচলিত কবাডি খেলাধুলার দাড়িয়াবান্ধা গোল্লাছুট বউচি কানামাছি প্রভৃতি গ্রামীণ খেলাধুলা প্রচলন নেয় গ্রাম খেলাধুলা বাংলার এইসব খেলা হারিয়ে গিয়েছে তাদের মধ্যে হাডুডু কবাডি দাড়িয়াবান্ধা দাড়িয়াবান্ধা ডাংগুলি গোল্লাছুট পশতক তোলা চিকা অ্যাঙ্গো অ্যাঙ্গো কুতকুত ল্যাংচা কিং কিং খেলা বোম ব্লাস্টিং হাঁড়ি ভাঙা বুদ্ধি এ মন্তা চা খেলা বউচি কাঠি ছোঁয়া দড়ি লাফানো বরফ পানি দড়ি টানা পানি চেরা সিটিং রুমাল চুরি চোখ বুজবুজি কানামাছি ওপেন টি বায়োস্কোপ নৌকা বাচক ঘোড়া দৌড় এলাংটিং বেলাংটিং আগড়ুম বাগড়ুম ইচিং বিচিং ইকড়ি বিকড়ি ঝুমঝুমা ঝুম নোনতা বলবে কপাল টোকরা বৌরানী ছকড়া ব্যাঙের মাথা লাঠি খেলা বই খেলা আইচা ডাঙা এক্কা দোক্কা কুতকুত মইলা রাম রাম যুধ মুধ চোর ডাকাত মার্বেল সাত চারা থিলো শোলডোঙ্গা ষাঁড়ের লড়াই মোরগ লড়াই চিল মোরগ বোঝাবুঝি বদন লাপালাপি লগো লগো ডালিম খেলা অন্যতম ঐতিহ্যবাড়ী বাহী ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়ার এই সব খেলাধুলা এখন আর তেমন কোথাও চোখে পড়ে না